এখনকার এই যুগে সবচেয়ে মানুষের বড়ো গণমাধ্যম হলো সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পেরেছে বা শিখতে পেরেছে ফেসবুকে হ্যাঁ ইনস্টাগ্রাম বা টুইটারে এইসব দেখে মানুষ অনেক কিছু শিখেছে বা দেখছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেল দেখছে খেলা দেখতে পাচ্ছে তাছাড়া বিভিন্ন কমেডি রান্নাবান্না এইসব অনেক কিছু ফেসবুকের মাধ্যমে দেখছে মানুষ এ মানুষ দেখছে এবং শিখছে আগে মানুষ টিভিতেই সব কিছু দেখতো যেমন খেলাধুলো বা রান্নার চ্যানেলগুলো সিরিয়ালগুলো এখন সব কিছু মানুষ এই ঠিক মানে ফোনেই দেখছে বা ফেসবুকের মাধ্যমে দেকছে ফেসবুক ইউট্যুব তারপরে ইনস্টাগ্রামে মানুষ রিলও এখন রিল বানাছে সেগুলো মানুষ দেখছে প্রচারে বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ জানতে পারি আমরা টুইটারে তাছাড়া আমার যে পরিবার পরিবার বা আমি কোথাও গেলে এই ফেসবুক পেজে আমরা ছবি পোস্ট করি এবং পোস্ট করলে ওটা আমিও দেখি বা পাবলিকও দেখতে পারে আগে মানুষ এইসব অত কিছু জানতো না যেখান থেকে মানুষ ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ও মানে আসক্ত হয়ে গেছে সেখান থেকে মানুষ বেশি কিছু এইসব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এইসব মানুষ শিখেছে বা জানতে পেরেছে